আমি একটা দশ দিন একটা দশ দিন আগে একটা গলায় একটা হার কিনেছি সেইটা নকশাটা খুব সুন্দর তার সঙ্গে কানের ফ্রি দিয়েছে কিন্তু আমি সব জিনিসটার যা কম দাম তার জন্য আমার এই ডিজাইনটা খুব ভালো লেগেছে